আমি যে হেডফোনটা কিনেছিলাম সেটা খুবই খারাপ প্রথম দুদিন তো ঠিকঠাক চললো কিন্তু তারপর থেকেই কেমন যেন আমি যার সাথে কথা বলছি সে না আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছে এবং তিনি যদি কিছু বলছেন সেটাও আমি ঠিকঠাক শুনতে পাচ্ছিনা মানে আমার একদম অভিজ্ঞতা খুবই বাজে আমি এটাই বলতে চাই যদি কেউ এইরকম হেডফোন কেনেন তাহলে আমি বলব এইরকম হেডফোন কেনেন না আপনারা শুধু নিজের মোবাইলে কথা বলুন এমনি সেটাই বেস্ট হবে